তারকারদের সম্পর্কে আমার প্রিয় মিথ বা গল্প হল একটি ছোটো মেয়ের গল্প সে প্রতিদিন রাতে হাতে পুতুল নিয়ে তারা দেখে প্রতিদিন যখন সকালে ওঠে তখন ভাবে যে কখন বিকেল বা সন্ধ্যে হবে আর সে পুতুল নিয়ে তারা দেখতে যাবে ছোটো মেয়েটি সারাদিন সমস্ত কাজকর্ম করার পর পড়াশুনা করার পর প্রতিদিন সন্ধ্যাবেলায় তারা দেখতে বসে যায় সারাদিন কী করেছে কোথায় গিয়েছে কে মেরেছে কে বকেছে কে ভালোবেসেছে এই সমস্ত গল্প সে তারাদের শোনায় দেখে আর শোনায় আর হাসে তার কোনওদিন কখনও মনেই হয়নি যে তারাগুলি প্রাণহীন কোনও জিনিস সব সময় মনে হয়েছে তারা যেন তার কথা শুনছে তার ভালোবাসার কথা তার বকা খাওয়ার কথা তার মার খাওয়ার কথা তার দিনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বা হাসিখুশি যারই গল্প সে যেন তারাকে সব বলতে পারে একদিন ছোটো মেয়েটি আকাশে রাতে তারা দেখতে দেখতে ঘুমিয়ে গেছে স্বপ্ন যখন দেখছে স্বপ্নে তারা এসেছে সে পৃথিবী থেকে তারার দেশে চলে গেছে পৃথিবী থেকে তার মনেই হয়নি যে তারাদের দূরত্ব এত কম যেন এক মুহূর্তেই পলক ফেললে সে পৃথিবী থেকে তারার দেশে যেতে পারে যেদিকেই চোখ যায় সেদিকেই তারা নীল তারা সাদা তারা লাল তারা হলুদ তারা সবুজ তারা আকাশি গোলাপি কমলা যত রঙ সে জানে তত রঙের তারা প্রত্যেকটি তারাকে সে যেন আলাদাভাবে চেনে প্রত্যেকটি তারার সাথে তার যেন কথা হয়েছে কোথাও না কোথাও প্রত্যেকটি তারা তার চেনা জানা সে তারাগুলিকে দেখে আর ভাবে এ তারাগুলিকে যদি সে কোনওদিন সাথে নিয়ে যেতে পারে তার ঘরে তার দেওয়ালে ছড়িয়ে দিতে পারে তার চাদরে তার বিছানায় তার জামাকাপড়ে ছড়িয়ে দিতে পারে তাহলে আলাদাই এক ধরনের অনুভূতি হবে তারার জগতে গিয়েও সে তখনও ভাবে তারারা যেরকম পৃথিবী থেকে তার সাথে কথা বলছে সেরকমই কি এখানে এলেও কথা বলবে তারারা তাকে আত্মীয় ভাববে না তো তারারা তো তার নিজের যখন সে তারাদের সাথে কথা বলতে যায় প্রত্যেকটা তারা যেন চেনা মনে হয় প্রত্যেকটা তারা যেন তাকে সেই পৃথিবীতে স্বাগত জানায় যেন প্রত্যেকটা তারা বলে যে আমাদের যে রঙ এসো তোমার জামাকাপড়ে সে রঙ দিয়ে দিই তোমার চুলে সেই রঙ দিয়ে দিই তোমার হাতে সে রঙ দিয়ে দিই নীল তারার কাছে গেলে জামা নীল কালারের তারপর তার চুল নীল রঙের সমস্ত কিছু যেন নীল নীল হয়ে যায় আবার লাল তারার কাছে গিয়ে সমস্ত কিছু যেন লাল লাল হয়ে যায় সেরকম প্রত্যেকবারই প্রত্যেক রঙের তারার সাথে সে যেন গিয়ে মেলামেশা করে তাদের কাছে গিয়ে খেলাধুলা করে তাদের কাছে গিয়ে দিনের শেষে সমস্ত গল্প করে তাদের কাছে গিয়ে সমস্ত যেন ধরা পড়ে তাদের কাছে গিয়ে যেন এমন কোনও কথা নেই যাতে সে ছোটো মেয়েটি বলতে পারে না ছোটো মেয়েটির যেন মনে হয় সেই তারারা তার আপন ছোটো মেয়েটি যেন মনে হয় সেই তারারা তাকে বকে না ভালোবাসে চুপ করে তার কোথা কথা শোনে যেন মনে হয় তারাগুলি তাকে কখনও ছেড়ে যাবে না সবসময় এরকমভাবে তার সাথে কথা বলবে তার সাথে থাকবে তাকে ভালোবাসবে সেই মেয়েটি ছোটো থেকে বড়ো হয় বড়ো হয়ে পরে তারাদের নিয়ে গবেষণা করে পরীক্ষা করে আবার গল্প করে সবসময় যেন তারা তারাদের নিয়ে তার আলাদাই একটা জগৎ তারা ছাড়া ছাড়া যেন তার পৃথিবীতে আর কিছু নেই সে পৃথিবীতে থাকছে ঠিকই পৃথিবীর জল বায়ু আলো সমস্ত কিছু নিচ্ছে ঠিকই কিন্তু তারাদের জগৎ যেন তার জন্য অনন্য রকম তার যেন মনে হয় সে পৃথিবীর জগতে না থেকে যদি তারার জগতে থাকত তার রূপটাই আলাদা হত তার চিন্তাভাবনাই আলাদা হত তার সাথে সবার মেলামেশাই আলাদা হত কেউ তখন তাকে আর দুঃখ দিত না যন্ত্রণা দিত না কষ্ট দিত না যেন মনে হত সবাই তাকে ভালোবাসে যেন মনে হত তারার মতন করে এক জায়গায় থেকে চুপ করে বসে যেন সবাই তার কথা শোনে যেন মনে হত তার সমস্ত কথা যেরকম তারারা বোঝে সেরকম সবাই বোঝে সে ছোটো মেয়েটি বড়ো হয়ে বুঝতে শিখেছে পড়তে শিখেছে জানতে শিখেছে সে শিখেছে তারার যে গল্প তারার যে ভাবনাচিন্তা তারথেকে একদমই আলাদা তারকাদের নিয়ে যে ভাবনাচিন্তা তার ছিল যে ভালোবাসা ছিল সমস্ত কিছুই সেই একইরকম রয়ে গেছে সে ছোটো থেকে বড়ো হয়েও যেন কোনওদিন তারাদের গল্প ভুলতে পারেনি সে ছোটো থেকে বড়ো হয়েও যেন মনে হয়নি যে তারারা যেরকম তার ছোটোতে কথা শুনতো বড়ো হয়েও তার কথা শোনে না কোনওদিন তার যেন এরকম মনে হয়নি যে তারারা তাকে ভালোবাসেনি সমস্ত কিছু সে এখনও ছোটোবেলাকার মতন হাতে পুতুল নিয়ে রাতের আকাশে ছাদে গিয়ে তারা দেখে তারাদের গল্প বলে গল্প শোনায় তারাদের কথা জিজ্ঞাসা করে নিজের কথা বলে এবং নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা সে ছোটোবেলাকার মতন এখনও সে যেন তারাদেরকে বিলিয়ে দিতে চায় তার যেন মনে হয় সে ছোটোবেলা থেকে বলে আসা গল্পগুলো ছোটোবেলা থেকে বলে আসা কথাগুলো এখন যদি তারাদেরকে শোনায় তাও তার কোনওদিন যেন সেই তারারা কোনওদিন কোনও অনুগ্রহ করে জিজ্ঞাসা করে তাকে যে তোমার আজ কী হয়েছে তুমি বলো তোমার দিনের কথা তুমি বলো তুমি তোমার রাতের কথা শোনাও আমরা যেন সব শুনবো তারারা কিন্তু কখনও তাকে ছেড়ে যাওয়ার কথা বলেনি সবসময় এক জায়গায় থেকে তার কথা শুনেছে যেন মনে হয় তারারা তাকে এতই ভালোবাসে যে কোনওদিন ছেড়ে যাবে না মনে হচ্ছে তারারা যেন তার আত্মীয় তার আপন কেউ তার নিজের তার পর কেউ না যেন মনে হয় তারকাদের সেই রঙ তার রঙের সাথে মিশে গিয়ে সেই একই রকম হয়ে গেছে যেন মনে হয় ওর মেয়েটির গায়ের রঙ তারাদের রঙের সাথে মিশে যায় যেন মে মনে হয় তারাদের যে উজ্জ্বলতা সে মেয়েটির চোখে ধরা পড়ে যেন মনে হয় যারা তারাদের যে তাপ সেরকম সে তাপটা যেন তার শরীরে ধরা পড়ে যেন মনে হয় তারাদের মধ্যে সেও একটি তারা যেন মনে হয় মেয়েটি ছোটো থেকে বড়ো হয়েছে তারাদের মাঝেই তারারা যেন তার পরিবার এবং তারাদের সমস্ত ভাবনাচিন্তা সে বলতে পারে যেন মনে হয় তারারা থাকলে তার পৃ্থিবী উজ্জ্বল যেন মনে হয় তারারা না থাকলে তার পৃ্থিবী অন্ধকার